আমি দক্ষিণ চব্বিশ পরগনার ওই বাস স্ট্যান্ডের কাছে আমি একটা নতুন দোকান খুলছি আর কি আমি রাজু বল আমি রাহুল বলছি আমি কি রাজুদার সাথে কথা বলছি হ্যাঁ আমি একটা দোকান খুলছি আর কি আপনি যে সমস্ত পোড়া মাটির জিনিসগুলো আরে তৈরি করেন সেইগুলো আমাকে যদি পাইকারি হিসেবে বিক্রি করেন তাহলে আমি সেগুলো দোকানে বিক্রি করতাম আর কি পোড়া মাটির জিনিসগুলো নিয়ে ব্যবসা করতাম আরে আপনি কেমন কী দিতে পারবেন জিনিসপত্রগুলো আমি যদি পাইকারি ওই দোকানেতে বিক্রি করব আর কি ব্যবসার জন্য আমি তাহলে আপনার কাছ থেকে পাইকারি মূল্যে কিনতাম যদি আমি বেশি জিনিস নিই তাহলে দাম কম পড়তে পারে আর কি হুম ও আপনারাই আপনারাই হচ্ছে এগুলো আমার দোকানেতে পৌঁছে দিয়ে যাবেন আমাকে নিজে থেকে গাড়ি পাঠিয়ে আরে আনতে হবে না আপনারা কি অন্যান্য অন্যান্য দোকানেতেও এরকম দেন না কি পাইকারি হিসেবে তাহলে কবে যাব কোন সময় গেলে আপনার দেখা পাব একটু যদি বলতেন

আমি তাহলে আগামীকাল বিকেলে যাচ্ছি হুম ঠিক আছে তাহলে